আমার প্রিয় ইনডোর গেম অনেকগুলোই আছে যেমন ক্যারাম কার্ড বোর্ড গেম লুডো দাবা এ এই ধরনের অনেক গেমই আছে কিন্তু সব থেকে আমার পছন্দের গেম হলো লুডো আর ক্যারাম কারণ এগুলো খেলতে আমার খুব ভালোই লাগে কারণ এই ধরনের খেলা বাড়িতে বসে বসে সবার সাথে সবাই মিলে একসাথে খেলতে অনেক বেশি আনন্দ এবং মজা পাওয়া যায় তাই এই ধরনের গেম আমার অনেক ভালো লাগে